আমি একটি খাবার অর্ডার করেছিলাম একটি বার্গার অর্ডার করেছিলাম তো সেটার এখনও পর্যন্ত আমি কোনো রশিদ পাইনি তো আমি কাস্টমার কেয়ারের মধ্যে কল করে জিজ্ঞেস করলাম কীভাবে এই খাবারের রশিদটি আমি আয় করবো কীভাবে রশিদটি আমি পাবো তো আমাকে সেইখানে বললো যে রেস্তোরাঁর ওয়েবসাইটে বা অ্যাপসে গিয়ে খাবারের সম্বন্ধে জান বিভিন্ন কিছু জানতে পারবো এবং সেখানে ডাউনলোড করে সেইখানে বিল আমি নিতে পারবো তো আমি তাকে জিজ্ঞেস করলাম এবং সে আমাকে যথারীতি এসব বললো আমি এই অ্যাপসটি ডাউনলোড করলাম এবং সেখানের মধ্যে বিলটি আমি পেলাম তো আমার বিল এসেছিলো সাতশো তিরিশ টাকা সেখানে শুধু পিৎজাই নয় বার্গার পিৎজা কোল্ড ড্রিঙ্কস প্রভৃতি ইত্যাদি আমি কিনেছিলাম তো এই বিলটির মা বিলটি আমার খুবই দরকার ছিল যেহেতু কোম্পানির থেকে আমাকে খাবারের সমস্ত কিছু দেয় তো সেই জন্য এই বিলটি আমার খুবই আর্জেন্সি ছিল তো সেই জন্যই আমি এই বিলটিকে নেওয়ার জন্য আরও বেশি উৎসাহ ছিল তো এই অ্যাপসটার মাধ্যমে দেখতে পেলাম যে না এই অ্যাপসটা খুবই ভালো এই অ্যাপসের মাধ্যমে আমি যেখানে খাবারের প্রোডাকশন দেখতে পাবো যেখানে খাবারের বিল দেখতে পাবো সেখানের মধ্যে আমার এই অ্যাপসটা ইউস করা খুবই বেটার হবে তো হিসাব করে দেখতে গেলে এই অ্যাপসটার মাধ্যমে বা এই লিঙ্কের মাধ্যমে যে আমি আমার খাবারের ডেলিভারি সম্পর্কে মানে সাবমিট করতে পারবো কেমন কী খাবার হয়েছে কোয়ালিটি কেমন হয়েছে এমনকী আমি কমপ্লেনও করতে পারবো কেমন কী খাবারটা হয়েছিলো বা না হয়েছিলো তো এই অ্যাপসটা সত্যি কথা বলতে খুবই ভালো আপনারাও ডাউনলোড কর